হ্যাঁ স্যার নমস্কার আমি সৌম্যর গার্জেন বলছিলাম হ্যাঁ স্যার বলছিলাম ওর তো সামনে প্রথমে ইউনিট টেস্ট আছে তাহলে কেরকম কি করছে একটু জানতে চাইছিলাম কিন্তু বাড়িতে তো কিন্তু বাড়িতে তো একদমই পড়তে বসছে না কি করে কি ঠিক হচ্ছে আমি তো বুঝতে পারছি না আপনার কাছ কেরকম করছে কতো সাবজেক্টগুলো কতো দূর কি শেষ হয়েছে বুঝতে তো পারছি না এবার ওকে আমি যখন না আমি ওকে করাচ্ছি বাড়িতে সেটা করছে ঠিকই কিন্তু কোথাও যেন মনে হচ্ছে কতো দূর প্রিপারেশান কি রকম কি হয়েছে সেটা বুঝতে পারছি না ওই জন্য আপনাকে আমি কল করলাম আচ্ছা বলছি অঙ্কটা কেমন করছে এখন হ্যাঁ বাড়িতে প্র্যাকটিস করছে কিন্তু কি বলুন তো প্র্যাকটিস করলো না কোথাও গিয়ে একটা খামতি রয়ে যাচ্ছে রেজাল্ট কেরকম কি করবে বুঝতে পারছি না তো আর স্যার আমরা নয় দেখে নেবো কিন্তু আপনিও একটু দেখুন হ্যাঁ যেন রেজাল্টটা ভালোভাবে হয়ে যায় হ্যাঁ স্যার আপনার চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না কারণ ও বাড়িতে একদম কথা শোনে না কথা শুনলে আপনারই কথা শুনবে ওই জন্যই আরও জানানো হচ্ছে আর কি সন্ধেবেলা পড়াতে বসাই ওকে না না টিভির সামনে বসাই না আলাদা রুমে বসাই করে কিন্তু প্রচুর মোবাইল ঘাটে আর কি হ্যাঁ সেটাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু কি করবো মোবাইল না দিলে তো সে কান্নাকাটি শুরু করে দেয় না না না ওকে ওরকম কিছু করানো হয় নি এমনি আচ্ছা ঠিক আছে তাহলে স্যার ওকে ভালো করে দেখিয়ে দেবেন হ্যাঁ হুম রাখছি তাহলে